হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছিলাম বলুন হ্যাঁ আমাদের এখানে তো মূলত আমাদের এখানে তো মূলত ওই কাঠের বা ওই পোড়ামাটির যে জিনিসপত্রগুলো হয় না বাড়িতে সাজানোর জন্য সেগুলো আমরা তৈরি করে বিক্রি করি হ্যাঁ আমাদের এখানে দেখুন পোড়ামাটির ডিজাইনের তো অনেক রকম রয়েছে আর আমাদের এখানে যে আলমারি যারা তৈরি করান তারা আমাদের যে বিভিন্ন ধরনের বলে দেন কেউ ধরুন কেউ গণেশের চাইছেন যে আলমারির মধ্যে আমার একটা গণেশের মূর্তি থাকবে তার ওপরে আমি পোড়ামাটির কিছু প্রতিমার ছবির মূর্তি রাখব সেই রকম ডিমান্ডেও আমরা কাজ করে দিই এবার আপনি কি এই রকম কিছু চাইছেন যে এই রকম ধরনের একটা হতে হবে না কি আপনি চাইছেন যে আমাদের যেরকম করা আছে আমরা রেডি করে রেখেছি সেইগুলোর মধ্যে আপনি একটা কিনে নেবেন আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারলাম তো পোড়ামাটির জিনিস আমাদের এখানে তো আছে পোড়ামাটির ধরুন যে বিভিন্ন যে পুরনো দিনের যে মূর্তিগুলো সেইরকম টাইপের মূর্তি আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম ওটা তো তাহলে আপনি আপনি অর্ডার দিতে পারেন আপনার যেরকম লাগবে সেরকম অর্ডার দিতে পারেন বা আপনি এরকম করতে পারেন আমাদের কিছু স্টকে জিনিস আছে সেগুলো আপনি দেখতে পারেন যে সেগুলোর মধ্যে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি সেগুলো নিতে পারেন আচ্ছা আপনি আসুন না কালকে ওই এগারোটার মধ্যে আপনি আসুন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আচ্ছা বিকেলে আসলে ওই পাঁচটার পর আসবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখলাম